ব্যাকারণ সবসময় শুদ্ধ ভাষায় শেখানো হয় ব্যাকারণ বই পড়ে আমরা যুক্তাক্ষর বানান শিখতে পারি ব্যাকারণ না পড়লে আমরা য ফলা র ফলা রেফ ব্যবহার কীভাবে হয় জানতে পারব না এছাড়াও ব্যাকারণ না পড়লে আমরা যে কোনো বই পড়তে পারব না ব্যাকারণ বইয়ের মাধ্যমে প্রযুক্তিগতভাবে চলিত ভাষা থেকে সাধু ভাষায় কথা বলতে পারি ব্যাকারণ পড়ে আমরা শুদ্ধ ভাষায় কথা বলি এবং আমরা লিখতে পারি সেখান থেকে অনেকেই বই লেখেন বা লেখার চেষ্টা করেন ব্যাকারণ না জানলে এগুলো সম্ভব নয় আমি সৃজনশীল লেখার কোর্স করিনি কিন্তু আমি ছোটোবেলায় আঁকার স্যারের কাছে হাতের লেখা শিখেছি